কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তো কোথায় না আজকে যাওয়া হয় নি তাই আর দেখা হয় নি তুমি গেছিলে এই ট্রেনটা কি লেট চলছে তো কত মিনিট লেট আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো অনেকটা লেটই আছে হুম ঠিক আছে তো তোরা সব ভালো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ হুম সামনে তো পূজা আসছে তো পূজায় কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ও ফ্যামিলি আচ্ছা তাহলে ঠিকই আছে তাহলে পূজাতে তো কালিম্পংয়ে যাওয়া ভালোই হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে এই কালিম্পংয়েই হুম এই জায়গাটা ভালোই আছে হ্যাঁ তো কত দিনের জন্য যাচ্ছেন এত দিন আচ্ছা তালে ঠিকই আছে আর এত দিনের জন্য যাচ্ছে সব কিছু ঘুরে আসাই ভালো সব দেখা এমনি তো কালিম্পং সুন্দর জায়গা না পাহাড়ি এলাকা দেখার মতো অনেক কিছুই আছে তাহলে ঠিকই আছে আচ্ছা ঠিক আছে তুমি ভালো কবে যাচ্ছেন ডেট কবে আচ্ছা তাহলে তো ঠিকই আছে তো পূজা তো ওইখানেই কাটবে

হ্যাঁ তাহলে ঠিকই আছে তাহলে ভালো মতো ঘোরেন রাখলাম হ্যাঁ আচ্ছা রাখি